পশ্চিমবঙ্গের জনপ্রিয় কমেডি ক্লাব বা স্ট্যান্ড আপ কমেডি ইভেন্টগুলোর যে অভিনেতা অভিনেত্রীগুলো আছেন তারা প্রত্যেকেই দক্ষ আমরা জানি যে একটা শো করতে গেলে তার মিনিমাম দক্ষতা না থাকলে সে এগিয়ে যেতে পারে না তাই আমাদের এখানে যে শোগুলো হয় সব সমায় তো আমরা যেতে পারি না আমরা গৃহবধূ এবং কিছু কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু কাজকর্ম সেরে যাওয়াটা একটু অসম্ভব হয়ে দাঁড়ায় তাই আমরা মাঝে একবার টিভিতে একটা শো দেখেছিলাম মিরাক্কেল বলে যেকানে দক্ষ অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন তারা কেউ কারোর জায়গা ছেড়ে দিতে নারাজ এই রকমভাবে তারা একটা শো চালিয়ে ছিলো আমরা দেখেছিলাম খুব সুন্দরভাবে কমেডিয়ানগুলো নিজেদের দক্ষতা পরিচয় দিয়ে তারা বেরিয়ে গেছেন আমরা জানি যে একটা অভিনয় করতে গেলে তার মিনিমাম দক্ষতার প্রয়োজন হয়ে থাকে এবং সেই দক্ষতাগুলো ফুটিয়ে তোলার জন্য সেই অভিনেতা বা অভিনেত্রীর খুবই প্রয়োজন একটা স্টেজের যে শোতে তারা তাদের সমস্ত কিছু পূর্ণতা পাওয়ার জন্য তারা এগিয়ে নিয়ে যেতে পারে